আমাদের এলাকায় বিনোদন কার্যক্রম হল সিনেমা শপিং মল রেস্টুরেন্ট থিয়েটার সবই রয়েছে এমনকি পার্ক পর্যন্ত রয়েছে অর্থাৎ এখান থেকে প্রায়ই ছ থেকে সাত কিলোমিটারের ভিতরে সব ধরনের হয়তো বিনোদন পেয়ে যাবে অর্থাৎ শপিং মল রেস্টুরেন্ট থিয়েটার পার্ক এই এত ধরনের মানে বিনোদন ব্যবস্থা আমাদের এরিয়ায় শুধুমাত্র ছ থেকে সাত কিলোমিটারের মধ্যেই রয়েছে